অবশ্যই আমার বাড়িতে শৌচালয় রয়েছে বর্তমানে সরকারের প্রচেষ্টায় দেশের প্রায় প্রতিটি বাড়িতেই শৌচালয় হয়ে গেছে শৌচালয় থাকলে অনেক সুবিধেই হয় যেমন শৌচালয় থাকার কারণে প্রকৃতি দূষণ সর্বপ্রথম যেটা প্রকৃতি দূষণ কমে যায় পাশাপাশি পরিবার সহ এলাকায় বিভিন্ন রকমের জীবাণু সংক্রমিত রোগের প্রাদুর্ভাব যেটা সেটাও কমে যায় শৌচালয় থাকলে পাশাপাশি বাড়ির মহিলাদের সম্মান রক্ষা হয় এবং শৌচালয় বর্তমান যুগে অত্যন্ত উপযোগী এবং দরকারি একটি জায়গা শৌচালয় ছাড়া জীবন এখনকার দিনে কেউ ভাবতেই পারে না দুঃস্বপ্নেও কেউ ভাবতে পারে না কারণ শৌচালয় শুধু শৌচালয় না শৌচালয় যুগ আর এখনও পর্যন্ত আর কিছুই হয়নি